শিক্ষা কর্মস্থান এবং সামাজিক অবস্থান থেকে প্রভাবিত বর্ধমান জেলার মহিলাদের প্রধান মানে যেগুলো হয় সেগুলো হচ্ছে মেয়েরা যেমন আগেকার দিনের মেয়েদেরকে পড়তে দেয়া হতো না যে তারা মেয়ে তারা পড়াশোনা করে কি করবে তাদের ঘরে কাজ করাটাই ভালো এই রকম আগে ভাবতো এবং তাদের লিঙ্গ তারা মেয়ে তার বাইরে পড়ে করবেটা কি এইটাই হলো ব্যাপার ঘরে রান্না করবে এরকম ব্যাপার শিক্ষার অভাবে তারা কোনো কিছু করতে পারতো না চাকরি করতে পারতো না পড়াশোনা করতে পারতো না এই হলো ব্যাপার তারপর শিক্ষার অভাব শিক্ষা সাইবার অপরাধ সাইবার অপরাধগুলো তাদের কোনো ঘুরতে নিয়ে যাওয়ার নামে তাদেরকে কিছু ছবি টবি তুলে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়া হতো এবং করে দেওয়ার পর তাদের নামে এখন অনেক কিছু বলে তাদেরকে একটা খপ্পরে চিটিং করা হতো অনেক রকম ব্যাপার এই জন্যে আগেকার দিনে মেয়েরা পড়তে পারতো না আমরা এখনকার দিনে সেই জন্য আমাদের বলা যে এখনকার দিনের যারা মেয়ে তাদেরকে ভালো করে বুদ্ধি সুদ্দি দেবেন এবং যাতে ওই সব রাস্তায় না যায়